হ্যাঁ আপনি হস্ত শিল্পের কাজ করেন তো ও আচ্ছা আমি আপনার ওখানে আমি কিছু শাড়ি নিতে চাই সামনে বিয়েবাড়ি আছে সেই কারণে আমি কিছু বিয়ে মানে শাড়ি নিতে চাই তো কী রকম কী রকম শাড়ি পাওয়া যাবে আপনি একটু বলুন আমাকে তার পরে বলছি আচ্ছা আচ্ছা একটা জিনিস আমি জানতে চাই সব শাড়ির উপরে কি আপনার এই হস্ত শিল্পের কাজ আছে আচ্ছা আমি এই আচ্ছা আমি ওই ওই ধরনের শাড়িই নিতে চাই ওগুলো কী রকম দামের মধ্যে আছে আমার ধরুন ওই পিওর সিল্কের উপর আপনার হস্ত শিল্পের যে কাজগুলো কাঁথা স্টিচ বলছেন এইগুলো বলছি ওগুলো কী রকম দামের মধ্যে আছে

আচ্ছা আচ্ছা বলছি আমার হুম হুম বলছি আমার তো বিয়েবাড়ি আমি ধরুন একসঙ্গে অন্তত বারো থেকে পনেরোটা শাড়ি নেব তাহলে কিছু মানে কমসম হবে তাহলে যাব আচ্ছা আচ্ছা আচ্ছা হুম আচ্ছা হুম আচ্ছা আর আপনার ওই সুতির উপর যেগুলো বলছেন ওগুলো কী রকম দামের মধ্যে আছে আচ্ছা আচ্ছা আচ্ছা তো কালার টালার ঠিক থাকবে তো মানে রঙগুলো এমনি সুতির শাড়ি তো হ্যাঁ

আচ্ছা ঠিক আছে মানে আপনাদের ঠিকানাটা একটা পেলাম আর কি আমাদের এক আত্মীয় উনি বললেন যে ওখান থেকে শাড়ি নিন আপনার বিয়েবাড়ি যেহেতু আছে আমরাও কিনেছিলাম তো সেই কারণে উনিই ফোন নাম্বার দিলেন সেই কারণেই আপনাকে ফোনটা করছি আর কি তো ঠিক আছে আমি যাব তাহলে দুএকদিনের মধ্যেই আমি যাচ্ছি দোকান কি সবসময় খোলা থাকে আচ্ছা

ঠিক আছে ঠিক আছে তাহলে হ্যাঁ তাহলে রাখছি আচ্ছা আচ্ছা হ্যাঁ